হ্যাঁ কে বলছে হ্যাঁ এটা ফুলের দোকান আমি আপনাকে কী সাহায্য করতে পারি গাঁদা ফুল সূর্যমুখী এখন আরো অনেক অনেক ফুল আছে আপনি কি নেবেন সেই ফুল কতোটা নেবেন কতো দিন আগে লাগবে এক সপ্তাহ হলে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে ওই পুজোর আগের দিন নিলে হবে না বা দিনের দিন দে দেবো হ্যাঁ টাটকা হবে আচ্চা ঠিক আছে তাহলে রাখছি